আমার সবচেয়ে বড়ো হাইক হচ্ছে আমি এক বার গিয়েছিলাম লুগুবুরু বলে একটা পাহাড় সেখানে একটা পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেখানে যেতে আমাদের সাতটা পাহাড় পেরিয়ে যেতে হয়েছিলো এবং পাহাড়টা এমনভাবে এলোমেলো যে নিচু উঁচু এইভাবে আমরা অনেকটা ওপরে উঠে গেছিলাম আমার নানা নানা অভিজ্ঞতা জন্মেছিলো সেখানে যে এমন উঠছি পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে হয়তো যে আকাশটা মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে ঘেঁসে রয়েছে এবং আকাশটা সেই জলের মতো মনে হচ্ছে যেখানে সব সমুদ্র ঘেঁসে আছে কিন্তু সেটা সমুদ্র ছিলো না সেটা আকাশ ছিলো সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা আমার সেই রকম মনে নেই এটা আমি আমার নিজের অভিজ্ঞতা ছিলো